হ্যাঁ হ্যালো বলছি আমি পূজা বলছি বলছি ছানাগুলো তো সবাই টিভি কিনার জন্য চেঁচাচ্ছে তুমি আসবে কবে ও ছানাগুলো তো সবারির ঘরে আইপিএল খেলা হচ্ছে ওরা তো প্রচণ্ড চেঁচাচ্ছে

কি কিনা যায় বলুন দিকিনি এখন তো সবাই তো ছেলেরা বলছে যে দেওয়ালে বড়ো টিভি কিনতে হবে রঙিন টিভি ওগুলো এবারে যেমন নিবেন ছোটোও আছে বড়োও আছে নিলে একটু ভালো দেখেই নেবো বাইশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এরকম আছে আর কি আচ্ছা আচ্ছা বলছি এখন তো সব সে দেওয়ালে চিটানো টিভি সেই হ্যাঁ মানে এখন কেবিল না থাকলেও হবে ওই ওয়াইফাই বা নেট ভরলেই চলবে নাহলে হচ্ছে চলবে নি তাহলে তো ওটা নিলেই ভালো হতো ছানাপানাদের যখন পরীক্ষা টরীক্ষা থাকতো তখন তাহলে বন্ধ করেই দিতাম আবার যখন হচ্ছে পরীক্ষা না হতো তখন জুড়তাম হালকা কিছু দেখতাম হ্যাঁ বাড়িতে আসুন না আসলেই হচ্ছে না হয় যাব সেটার জন্য সমস্যা হয় নি কিন্তু বলছি যে হচ্ছে টাকা পয়সাটা তো একটু দেখতে হবে আচ্ছা তাহলে মানে ওটা কিস্তি হলেও টিভিটা নেওয়া যাবে তাই তো তাহলে বত্রিশ ইঞ্চি বড়োটাই নোবো দেখবো বলবো আর পাশাপাশি লালটুর দোকানেই দেখবো তাহলে আচ্ছা তাই হবে তাই হবে ঠিক আছে হ্যাঁ তাহলে কালকে তাড়াতাড়ি আসুন আসলেই তাহলে বেরাবো ঠিক আছে